আমাদের দেশে অনেক মানুষ বসবাস করে তাদের মধ্যে অনেকে এই মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানেনা কিন্তু আছে আরো অনেকে আছে যারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে সচেতন তাদের মধ্যে তাদের মধ্যে এই মিউচুয়াল ফান্ড বা পারস্পরিক তহবিল হল একটি দল বা ব্যক্তির দ্বারা গঠিত একটি তহবিল যারা শেয়ার সময়ে বিনিয়োগের জন্য অর্থ সঞ্চয় করে এবং এই তহবিলটিকে সাধারণত একজন পেশাদার বিনোয়োগ ব্যবস্থাপকের দ্বারা পরিচালন করে এছাড়া এই বিনিয়োগদের বিনিয়োগকারীদের কাছে থেকে সংগৃহীত সঞ্চিত অর্থের সমন্বয়ে গঠিত হয় যাতে বিনিয়োগকারীরা সেই অর্থ শেয়ার হোল্ডার বা বন্ড অর্থ বাজারে অন্যান্য পারস্পারিক সম্পদ সমুহে বিনিয়োগ করতে পারে তাকে তার মধ্য দিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলের একধরনের আর্থিক তহবিল শুরু হয় এইভাবেই মানুষ মিউচুয়াল ফান্ড সম্পর্কে সচেতন হতে পারে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা গুরুত্বপূর্ণ কারণ মিউচুয়াল ফান্ডে অনেক মানুষ টাকা প্রদান করতে পারে সেই টাকা অনেক বছর পর উত্তোলনের সময় সেই ডাকাতির উত্তোলনের সময় সুদ প্রদানের ফলে সেই টাকা বেড়ে যেতে পারে এছাড়া সেইদিকে মিউচুয়াল ফান্ড গাইড করতে অনেক মানুষের প্রয়োজন হয় তাই যারা এই মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানে তারা একটা মানুষকে কোনো ব্যক্তিকে মিউচুয়াল ফান্ডের গাইড হিসেবে রাখতে চেষ্টা করে তাই মিউচুয়াল ফান্ডে খোলা খুব গুরুত্বপূর্ণ বলে আমার বলা যায়